আমি সাধারণত গ্রামেই থাকি আর আমরা পশুপালনও করে থাকি আমাদের গ্রামের পরিবেশটাও খুব সুন্দর কারণ আমাদের গ্রামের সবুজ ঘাস গাছপালা দিয়ে ঘিরে আছে যা আমাদের পশু পাখির খাবারের জন্য খুব ভালো কিছু কিন্তু কখনও কখনও আবহাওয়ার পরিবর্তনের কারণে পশু পাখির শরীর অসুস্থ হতে পারে সেই জন্য আমরা পশু পাখির ঠিকঠাকভাবে যত্ন নিতে হয় কারণ তারা যাতে না অসুস্থ হয়ে পড়ে বা মারা যায় সেই জন্য তাদের ঠিক করে দেখাশুনো খাবার খাওয়ানো ঠিকঠাক সবুজ ঘাস গাছের পাতা খাওয়ানো তারপর তাদের শরীরটাকে সুস্থ করার জন্য ওষুধ খাওয়ানো হয় এবং তাদের যখন পেটে বাচ্চা থাকে তখন তাদের ঠিকঠাক করে দেখাশোনা করা যাতে বাচ্চার কোনো ক্ষতি না হয় এবং আবহাওয়ার কারণে গোরু বাছুরের অনেক ক্ষতিও হয়ে যায় সেই জন্য তাদের যাতে না কোনো ক্ষতি হয় সেই জন্য আমরা তাদের শরীরটাকে ঠিকঠাক করে দেখাশোনা করি ও প্লাস্টিক খেয়ে ফেললে তাদের শরীরের পেটের সমস্যা হয়ে যায় সেই জন্য আমরা ডাক্তারের পরামর্শ নিই নিয়ে গোরু বাছুর এদেরকে ঠিকঠাক করে দেখাশোনা করি যাতে না তাদের কোনো অসুবিধা হয় তাদের ঠিকঠাক করে গোয়ালে তোলা তাদেরকে ঠিক করে জল খাওয়ানো ঠিকঠাক করে সবুজ ঘাস বা খড় খাওয়ানো এগুলো খেলে তাদের শরীরটাও সুস্থ থাকবে আর তারা এভাবে অসহায়তার কারণে মারা যাবে না